বই বই যদি বলতে চাও তাহলে বই বলবো সমস্ত বইটাই আমার ভালো লাগে কিন্তু হ্যাঁ তার মধ্যে তো প্রতিটা মানুষের নির্দিষ্ট একটা করে থাকে তাই আমি বা এটাই বলতে চাই যে রামায়ণটা আমার খুব ভালো লাগে রামায়ণ পড়েছি পড়ে আমার কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বলতে পারবো না কারণ এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছে তবে একটা কথাই বলবো অযোধ্যা যেহেতু আছে সেই হেতু রাম নিশ্চই ছিলো তাই জন্য রামায়ণটা আমার এতোটাই ভালো লাগে পড়তে আর রামায়ণটা পড়লে পৌরাণিক কাব্য সব কিছু জানা যায় ভালো লাগে আর আকর্ষণীয় বলতে গেলে এটাই ভালো লাগার জিনিস